হ্যালো আমি কি সুইগি কাস্টমার কেয়ারের সঙ্গে কথা বলছি আমি একটা অভিযোগ জানাতে চাই আমি আজ সকালে একটি খাবার অর্ডার করেছি তো ডেলিভারি বয়টি আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে আমি যেখানে ঠিকানা দিয়েছি তো সেখানে সে আসেনি উপরন্তু সে এসে আরও আমার অর্ডারটি দিল দিয়ে সে আমার সঙ্গে আরও খারাপ ব্যবহার করল আমি পাঁচ মিনিট তাকে দাঁড়াতে বললাম সে আমাকে বলল যে কী না আমার খুব তাড়া আছে তো সেই জন্য আমি একটা অভিযোগ জানাতে চাই